হ্যালো হ্যাঁ মা তারা চিকেন শপ আচ্ছা আমার ঘরে অনুষ্ঠান আছে আপনার পরশুদিনকে তো আমার কিছু লাগবে চিকেন পরশুদিন পরশুদিন আমি ভোর ভোর নিতে আসবো লোক তো প্রায় ধরে নিন এক দেড়শো থেকে একশো ষাট কত লাগবে তাও চিকেন আমার তো আন্দাজ নেই না সেরকম দাদা আমি ধরুন আমি সবার একশো গ্রাম করে ধরেছি একশো গ্রাম করে ধরেছি তো কত লাগবে কুড়ি কিলো কুড়ি কিলোতে একদম হয়ে যাবে না একটু এক্সট্রা লাগবে বা বেঁচে যাবে কী হবে এক কাজ করবেন আপনি পঁচিশ কিলো করে দেবেন একেবারে যদি কিছু এক্সট্রাই থাকুক হুম হুম পঁচিশ কিলো করে দেবেন হ্যাঁ কত কিলো চলছে এখন তাও সাড়ে পাঁচশো কিছু কম হবে না দাদা আপনি বলুন চারশো টাকা বেশী হয়ে যাচ্ছে দাদা একটু কিছু কম চারশো টাকা চারশো টাকা বেশি হয়ে যাচ্ছে দাদা চারশো টাকা বেশী হয়ে যাচ্ছে তো আমি ছশো টাকা দিয়ে তো আমি খাসির মাংস নিয়ে নেব না দাদা তিনশো টাকা তিনশো টাকা কিলো চলছে দাদা মাংস আপনি আচ্ছা তো বলছেন বলুন আপনার লাস্ট রেট বলুন তারপর আমি বলছি দুশো পঞ্চাশ দুশো কুড়ি দেব লাস্ট দুশো কুড়ি ঠিক আছে হুম তাহলে আমি আপনার ওই পরশুদিন ভোরবেলায় চলে আসবো তো সেদিনকে আমি টাকাটা দিয়ে দেব তো কত হ্যাঁ হ্যাঁ আমি অ্যাডভান্স এখন করব না আমি আসবো একেবারে পুরো ক্যাশ টাকাই আপনাকে দিয়ে দেব তো কত পড়বে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন হুম ঠিক আছে ঠিক আছে থ্যাংকইউ দাদা রাখলাম হুম হুম দেড়শো জনের হ্যাঁ রাখলাম হ্যাঁ